দৌড়াবার সময় যখন যেখান থেকে শুরু হচ্ছে সেখানে যখন দাঁড়ানো হয় দাঁড়াবার সময় যখন সকলে মিলে দাঁড়ায় তারপর যখন যে মাস্টার যে সে যখন বলে ওয়ান টু থ্রি রেডি স্টার্ট কিন্তু সেই রেডি স্টার্ট বলার আগে যখন যখন সকলে আমরা এগিয়ে যাই বা কেউ কেউ এগিয়ে অনেকটাই ছুটে চলে যায় এটা একটা ভীষণই মজার ব্যাপার যা এটা খুবই ভালো মানে খুবই মজার বা খুবই যারা দেখে তারা এটা দেখে খুবই আনন্দ করে এবং অনুভব করে